হ্যাঁ পশ্চিমবঙ্গের ব্যবসাগুলি স্থানীয় প্রবিধান ও আইন মেনে চলে যেমন বাধ্যতামূলক কিছু নিবন্ধন রয়েছে যেমন কোম্পানিগুলিকে রেজিস্ট্রার অফ কোম্পানির কাছে নিবন্ধন করতে হয় উনিশশো বত্রিশ সাল অনুযায়ী অংশীদারিত্ব প্রতিষ্ঠানগুলিকে রেজিস্ট্রার অফ ফার্ম এর কাছে নে নিবন্ধন করতে হয় এছাড়াও মাইক্রো ছোটো ও মাঝারি উদ্যোগ হিসেবেও নিবন্ধন হতে হয় ইত্যাদি এর পরেই রয়েছে ব্যবসার ধরনের ওপর নির্ভর করে বিভিন্ন রকমের লাইসেন্স ও অনুমতি যেমন স্থানীয় কর্তৃপক্ষ থেকে পাই ট্রেড লাইসেন্স অগ্নি নির্বাপণ এনওসি পরিবেশগত এনওসি খাদ্য নিরাপত্তা এনওসি ইত্যাদি এবং নির্দিষ্ট শিল্পের জন্য কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের থেকে বিশেষ লাইসেন্স ও অনুমতি প্রয়োজন তার পরে আসি কর প্রদান আয়কর কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগের কাছে আয়কর প্রদান করতে হয় এবং মূল্য বর্ধিত রাজ্য সরকারের কাছে ভ্যাট বিভাগের কাছে ভ্যাট প্রদান কোত করতে হয় এছাড়া স্থানীয় কর্তৃপক্ষর কাছে পেশাগত কর প্রদান করতে হয় এবং তার পরে রয়েছে শ্রম আইন মেনে চলা কর্মচারীদের ন্যূনতম মজুরি প্রদান করতে হয় এবং কর্মচারীদের কাজের সময় ও ছুটির নিয়ম মেনে চলতে হয় এবং দোকান ও প্রতিষ্ঠান কর্মচারীদের আইনও মেনে চলতে হয় এছাড়াও পরিবেশগত কিছু নিয়ম রয়েছে যেমন পরিবেশ সুরক্ষা জন্য জল প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং দূষণের দিক থেকে ঠিকঠাক থাকতে হয় যেমন নোংরা জল বা অপরিষ্কার জল নদীতে বা পুকুরে ফেলা চলে না ই তার জন্য আলাদা নিকাশি ব্যবস্থা রাখতে হবে ইত্যাদি অনেক কিছু স্থানীয় প্রবিধান আইন মেনে চলতে হয় বলে আমি মনে করি